আমি আপনাদের সংস্থা থেকে একটা ওয়ালেট অর্ডার করেছিলাম ওয়ালেটটি আমার খুব ভালো লেগেছিলো কিন্তু কোনো এক কারণে আমি বাড়িতে সেই ওয়ালেটের ডেলিভারিটা না নিতে পারায় আমি ওয়ালেটটি ক্যানসেল করেছি তো সেই ওয়ালেটটি আমি ক্যানসেল করে দিয়েছি সে কারণে আমি যেই টাকাটা আপনার পাঠিয়েছিলাম অনলাইনের মাধ্যমে তো আমি সেই টাকাটি ফেরত পেতে চাই অনুগ্রহ করে আপনাদের যে অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট থেকে আমি ফোন পে থেকে টাকাটা পাঠিয়েছিলাম আপনাদের অ্যাকাউন্টে তো আপনি আমার নাম্বারটি দেওয়া আছে সেখানে আমি তো অর্ডারটা ক্যানসেল করে দিয়েছি আমার টাকাটা এখন দরকার তো আপনার সংস্থা থেকে যদি আমাকে ওই টাকাটা ফেরত দিয়ে দেয় তাহলে অনলাইনের মাধ্যমে ফেরত দিয়ে দেয় আমার নাম্বারে তাহলে আমি খুবই উপকৃত হবো